হ্যালো হ্যাঁ বলছিলাম আপনি ইলেক্ট্রিশিয়ান বলছেন আমি দেশবন্ধু রোড থেকে বলছিলাম আমার বাড়িতে না একটু আর্থিং করার প্রয়োজন রয়েছে বুঝলেন তো আপনার কি সময় হবে না না আজকে না এই সপ্তাহের মধ্যে একদিন হ্যাঁ মানে আপনি না থাকলেও মানে আমার কাজটা একটু তাড়াতাড়ি মধ্যে হলে হলে ভালো হয় বর্ষা ঢুকতে চলেছে তো আর্থিংটার খুব প্রয়োজন আছে বুঝলেন আপনি দুই তিনজন ছেলেকে দিয়ে দেবেন যারা একটু কাজে দক্ষ তারা যেন আমার এসে কাজটা একটু করে দেয় হ্যাঁ আর

হ্যাঁ আমার দেশবন্ধু রোডের ওখানেই ছিলো কিন্তু আর্থিং করা ছিলো না তো সবাই বলছে যে বর্ষাকালে যাতে আর্থিংটা করিয়ে নেওয়াটা প্রয়োজন আছে তো সেই জন্যই আর কি ভাবলাম যে করিয়ে নিই আমাকে একজন দাদা আপনাকে নাম্বারটা দিলেন বললেন ওনার কাজ ভীষণ ভালো তাহলে আপনি ওনার সাথে কথা বলুন একবার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনাকে আপনার সাথে কথা হয়েছে নাকি আচ্ছা না বলছিলাম আমার একটা নতুন বাড়িও তৈরি হচ্ছে আমার সেখানেই কিন্তু পুরো বাড়িটার ইলেকট্রিকের কাজটা দেখে নিচ্ছি আপনাদের কাজটা কেমন তাহলে সেই হিসেবেও আপনাকে অর্ডারটা দেবো আর আর আর্থিং করতে এমনিতে তো সব জায়গায় মোটামুটি সাড়ে পাঁচ ছয় হাজার টাকার মতন খরচা হচ্ছে আপনারা কি রকম নেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনি তাহলে তেইশ তারিখ আপনি বা আপনার যদি কোনো আছে যারা লেবাররা তাদেরকে পাঠিয়ে একটু কাজটা করিয়ে দেবেন আর কি কি লাগবে আমাকে এই নাম্বারে একটু হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেবেন আমি তাহলে জিনিসগুলো আনিয়ে রাখবো হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে পাঠিয়ে দেবো হ্যাঁ আমি ল্যান্ডমার্কটা পাঠিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ